হ্যালো কে বলছেন কোথা থেকে ও হ্যাঁ বলুন কি বলছেন আচ্ছা আচ্ছা তা আপনি কি আজকেই করবেন না কালকে করবেন হ্যাঁ নায়তো আজকে খালি পেটে নেই কালকে আপনি খাবার না খেয়ে বেশি করে জল খেয়ে আপনি আসুন খালি পেটেই এসেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওইটা তো আমাদের একটা রেট